ভারতীয় সমাজে ধর্মের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ ভারতে বিভিন্ন ধর্মের মানুষেরা একসাথে বসবাস করে তারা একসাথে মিলেমিশে সব রকম উৎসব উদযাপন করে একসাথে মিলে মিশে সব সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে আমার অন্যান্য ধর্ম সম্পর্কে খুব সব জিনিসই খুব ভালো লাগে যেমন হিন্দুদের জন্য দুর্গা পুজো কালীপুজো এই সব সময়ই আমি দুর্গা পুজোর সময়ই প্যান্ডেল দেখতে যাই ঘুরতে যাই সপরিবারেও যাই আবার বন্ধুদের সাথেও যাই এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় গিয়ে গিয়ে সে মন্ডপগুলো দেখি মন্ডপের সাজসজ্জা আলোকসজ্জা আমায় দেখতেও খুব ভালো লাগে এছাড়া হচ্ছে সরস্বতী পুজো সরস্বতী পুজোয় বিদ্যালয় বা কলেজে গিয়ে সেটাকে আনন্দ করার মুহূর্তটাই আলাদা বন্ধুদের সাথে সেজে গুজে শাড়ি পরে ওই সব মুহূর্ত আর পাওয়া যায় না বৈচিত্র্যের মধ্যে ঐক্য বজায় রাখার জন্য নাগরিক হিসাবে আমাদের সব ধর্মের সম্মান করা উচিত সব ধর্মের আচার আচরণ অনুষ্ঠানে যোগদান করা উচিত